আমার সবচেয়ে বড়ো মনোরম কি হলো যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের মাঠে ধান জমিতে যাই সেখানে সকালের দৃশ্যটা আমাকে খুব আমার দেখতে খুব ভালো লাগে ঘাসের মাথায় শিশির জমে ঘাসের ডগায় শিশির থাকে ওই দেখতে ওটা আমার দেখতে খুব ভালো লাগে এবং বিকালে করে যাই সেখানে একটা সুন্দর আবহাওয়া থাকে ওটাও আমাকে আমার খুব ভালো লাগে আর আমি একবার দার্জিলিং গিয়েছিলাম সেখানে দেখি কত মানুষের ভিড় সেখানে সূর্য সূর্যোদয় দেখবে বলে আমিও সেখানে গিয়েছিলাম ভোর তিনটের সময় গিয়ে ওখানে লাইন দিয়ে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে উঠে সূর্যোদয় দেখছিলাম খুব সুন্দর লাগছিলো আমার ওই দৃশ্যটা কতো সুন্দরভাবে সূর্যোদয় হচ্ছে তায় ওটা আমার দেখতে খুব সুন্দর লাগছিলো এবং এবং বিকালবেলা আমি আবার যখন গেলাম তখন দেখলাম সূর্য তখন অস্ত যাচ্ছে তখন ও আবার ওই দৃশ্যটা কত সুন্দর দেখতে আমার ওখানে গিয়ে খুব ভালো লাগলো